না আমি এখনও রেডি হইনি আমি এখন ঘুমাচ্ছি একটু পরে উঠব তুমি কোথায় আছ আচ্ছা ওই মানে আমি কিন্তু অনেক কিছু কিনব তো আমি তুমি ওইরকম টাকা টাকা কোরো না আমি কিন্তু যেটা খুশি সেটা কিন্তু কিনব না না বাবার কাছ থেকে আমি নেব না আমি তোমার কাছ থেকেই নেব না বাবার কাছ থেকে আমি আলাদা নিয়ে আলাদা শপিং করব আমি ওই চন্দ্র না না তাড়াতাড়ি কী করে রেডি হবে আমি আমি এখন একটু পরে বেরোব আমার ভালো লাগছে না ঠিক আছে না আমি কী কী কিনব আমি বলে দিচ্ছি আমি দুটো থেকে তিনটে শাড়ি কিনব সালোয়ার স্যুট কিনব আর কিছু কসমেটিক্স কেনার আছে আমার আর একটু মানে বাইরে ঘুরতে যাব একটু মুভি দেখারও তো কী হলো হ্যাঁ তো এখন আমি নাই এখন না পরব পরে পরব ওগুলো ওগুলো কিনে রাখা থাক না হ্যাঁ আমি ঘরে থাকব ঠিক আছে আমিই বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে রোহিনী ফলটা আর পিঠের জন্য তোমার লাগবে চালের গুঁড়ি আর চাঁছি আর নারকেল নারকেল কিনতে হবে আর আর অনেক ফল টল কিনতে হবে পূজার জন্য এই সব জিনিসগুলোই কিনতে হবে হ্যাঁ দুধ লাগবে ঠিক আছে গুড় না তো দুধ দুধ তো লাগবেই চাসনি তো করতেই হবে আর নারকেল নিতে লাগবে দিয়ে আর চালের গুঁড়ি তারপর ময়দা তারপর আটা তুমি এগুলো নিয়ে কেন এইরকম করছ আমি আগে শাড়িটা কিনব ব্যস তারপর ওগুলো নিয়ে আমার কিছুই ভালো লাগছে না না কে বলেছে বিদঘুটে লাগে ভালোই তো লাগে আমি বিদঘুটে লাগে আমাকে তুমি যদি এইরকমভাবে সবসময় আমাকে এরকম বকো আমি কিন্তু তোমার সাথে যাব না বাজার করতে যাও নিজের কাজে যাও শাড়ি পরব তো শাড়ি না শান্তর মনে প্রশ্ন উঠছে না তুমি আমাকে এমনিতে রাগিয়ে দিলে আগে আমি আগে আমি সব শাড়ি এগুলো ডিসাইড করব এই আগে আমারটা তার পরে ওই সব পূজার জিনিস টিনিস হবে ওগুলো কী ওগুলো যখন তখন পাওয়া যাবে আমার আমাকে আমাকে তুমি বুঝতেই চাওনি কোনোদিন ওই জন্যই তো আমি ঠিক আছে ঠিক আছে আমি তোমার কথাটা রাখলাম ঠিক আছে

হুম আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে ঠিক আছে রাখছি